প্রযুক্তি আজকের দিনে মানুষের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা অংশে জড়িত প্রযুক্তি ছাড়া আমরা কোনোভাবেই এ অগ্রগতির সন্ধান পাব না আমাদের যে কোনো ক্ষেত্রে আমাদের যদি এগিয়ে যেতে হয় আমাদের প্রযুক্তির সহায়তা নিতেই হবে যেমন যে কোনো ক্ষেত্রে আমরা সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত যা কিছু আমরা আমাদের আশেপাশে দেখতে পাই সবই প্রযুক্তির ফলাফল প্রযুক্তিকে বাদ দিয়ে আমরা কোনো জিনিসটাই করতে পারব না যদি আমরা ধরি যে আগেকার দিনে মানুষ চাষ করত মাঠে গোরু লাঙল দিয়ে কিন্তু আজকের ডেটে প্রযুক্তির কারণে আমরা ট্র্যাক্টর পেয়েছি জমিতে জল দেওয়ার জন্য ডিঙি নৌকা সেচ এগুলো ছিল আজকে জল দেওয়ার জন্য ও শ্যালো টিউবওয়েল পাম্প এগুলো আমরা দেখতে পাই তেমনি আমরা ধান কাটার মেশিন থেকে শুরু করে ধান ঝাড়াই সমস্ত কিছুই আমরা দেখতে পাই প্রযুক্তি একটা বিশেষতা রয়েছে এমনি সমস্ত ক্ষেত্রেই যেমন আজকে যদি আমরা দেখি আগে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করত তার পরে সাইকেল তার থেকে বাইক স্কুটি এখন এখন মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য নৌকা ব্যবহার কমই করে বরঞ্চ হেলিকপ্টার প্লেন ইত্যাদি বেশি ব্যবহার করে সেক্ষেত্রে প্রযুক্তি ছাড়া আমাদের জীবন এখন সত্যিই অসম্পূর্ণ আজকে আমাদের কোনো জিনিস দরকার হলে আমরা গুগলে সার্চ করি এটা প্রযুক্তিরই একটা ফল আজকে সবারকার হাতে মোবাইল দেখতে পাওয়া যায় এই মোবাইল প্রযুক্তিবিদ্যার একটা ফলাফল সুতরাং প্রযুক্তি আমাদের ঘিরে রয়েছে প্রযুক্তিকে অস্বীকার করার কোনো জায়গাই নেই এটাকে অস্বীকার করতেও পারা যায় না